আমাদের রাজ্যের যে সংস্কৃতি অর্থাৎ পশ্চিমবাংলা আমার রাজ্য এই বঙ্গ সংস্কৃতির পরিচয় বাংলা ভাষা এই বাংলা ভাষা আমাদের কাছে মাতৃভাষা এই মাতৃভাষার মাধ্যমে সমস্ত কিছুই আমরা করার চেষ্টা করি বা মাতৃভাষাকে নির্ভর করে আমরা সমস্ত কিছু করি এই আমাদের সংস্কৃতি বা সাংস্কৃতিক ক্ষেত্রে বাংলা ভাষার ওপরে দাঁড়িয়ে যদি আমরা কথা বলি বা প্রচার করি বা গান করি বা যাই করি না কেন সেটা আপামর জনসাধারণ প্রত্যেকটি মানুষের বোধগম্য হয় কেন হয় না এই এলাকাটা পশ্চিমবাংলার মানুষ বাংলা ভাষাকে বুঝতে পারেন বলতে পারেন এবং বাংলা ভাষার মাধ্যমে ভাব বিনিময়টা খুব সহজেই করতে পারেন তাই বঙ্গ সংস্কৃতিতে বাংলা ভাষাটাই শ্রেয়